ভালো আছি আপনি কেমন আছেন ও আচ্ছা এবার কোথায় যাচ্ছেন পুজোর ছুটিতে না আমাদের তো কোনো প্ল্যান নেই আপনার কী প্ল্যান আছে

না এইবার তো যাওয়া হচ্ছে না ও আচ্ছা তাহলে কতজন কতজন যাচ্ছেন মোট ও আর কবে যাচ্ছেন

কয় দিন থাকবেন ও আচ্ছা হ্যাঁ হুম হুম হ্যাঁ ঠিক আছে